আমার স্থানীয় বাজারে কৃষি পণ্য পেতে লোকেরা যে অসুবিধার সম্মুখীন হন সেই সম্পর্কে আমি বলতে পারি যে এখানে স্থানীয় বাজারে কৃষি পণ্য পাওয়া যায় ভালো কিন্তু অনেক সময়ই বিরাট অসুবিধার মধ্যে পড়ে যায় পূর্ব মেদিনীপুর তো জলের জায়গা এতো বেশি বন্যা হয়ে যায় তখন মানুষের কৃষি পণ্য পেতে খুব অসুবিধা হয় আর তখন কৃষিজ জিনিসগুলো খুব নষ্টও হয়ে যায় যার জন্য তখন বাজারে যেসব কৃষি পণ্য আসে সেগুলো তখন খুব বেশি দাম হয়ে যায় যার জন্য মানুষের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় আর অন্য অন্য সময় হয়তো কৃষি পণ্যের বাজার অতোটা থাকে না চড়া কিন্তু বিশেষ করে বর্ষাকালটা এতো বেশি জলে সব সমস্ত জমি জলে ভর্তি হয়ে যায় তখন কৃষিজ ফসল প্রায় নষ্টর মুখে তখন মানুষ ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যারা আগের থেকে কিছু তুলে রাখতে পারে তাদেরই খুব সুবিদা হয় খাওয়া দাওয়ার ব্যাপারে নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তখন বাজারের জিনিসের দাম আগুন হয়ে যায় মানুষ কিনবে কী আর যেস বাজারে যেসব কৃষি পণ্য পায় তারা সেগুলোও হয়তো বাইরের থেকে আসে ওখানকার স্থানীয় কৃষি পণ্য সেরকম কিছু থাকে না অনেক দিন যাবত ওই বন্যা থাকে সরকার থেকে জল সরানোর ব্যবস্থা করা হয় কিন্তু তাতে করে ফসল আর বাঁচানো যায় না মানুষের থাকার সুবিদাটুকু হয়তো হয় কিন্তু ফসলগুলো তো তখন প্রায় নষ্টই হয়ে যায় সেই ফসল ঘুরে আবার ঠিক করা যায় না ওই গাছ সমস্তই সব পচে যায় এই জন্য আমাদের স্থানীয় এলাকার কৃষি পণ্য লোকের অসুবিধা আনে